আমি একা বাইক চালানো পছন্দ করি এবং আমি আমার ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যেতে বা আমার নিজস্ব কোনো কাজের জন্য বা আমি অফিসে যাওয়ার জন্য একা ব্যা বাইক ব্যবহার করে থাকি বাইক আমি বিভিন্ন ইভেন্টে বা প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি কিন্তু সেই জায়গায় তাদের সাথে তেমন একটা সম্পর্ক নেই বাট কিছু কিছু মানুষের সঙ্গে সম্পর্ক আছে যারা আমার সাথে এখনও যোগাযোগ করে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা বিভিন্ন ফেসবুকের দ্বারা আমার সাথে যোগাযোগ করে বাইক যখন আমি যাই তখন আমার ফ্যামিলির মানুষ বা আমার বন্ধুবান্ধব বা আমার প্রিয় মানুষকে নিয়ে আমি বাইক একা নিয়ে বেরোতে পছন্দ করি